পশ্চিমবঙ্গের অন্তর্গত জেলা পুরুলিয়াতে শিব পূজা বা নীল পূজার অত্যন্ত প্রচলন রয়েছে এই সমস্ত পূজাতে নানান ধরনের নাচ গান হয়ে থাকে এখানে নাচ খুবই বিখ্যাত হয় নাচ হয় নীল লা লাঠির নাচ এবং ছৌ নাচ এই সমস্ত নাচ তারাই করে যারা শিবের পুজো করে তারা দিন সারা দিন উপোষ করে নিষ্ঠা ভরে পুজো করে তারপরে রাতের বেলাতে তারা নাচটা করে এই নাচটা খুব সুন্দর একটা নাচ হয় এবং ছৌ নাচ একটা খুব ভালো একটা নাচ এবং প্রত্যেকেই এটা দেখতে খুব ভালোবাসে গ্রামের এইট এই এই নাচ মূলত গ্রামের দিকে হয় মানে একদম আদিবাসী গ্রাম বা যে সমস্ত একদম গভীর গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামে এই সমস্ত নাচগুলো হয়ে থাকে এবং এ গ্রামের মানুষরা সারা রাত জেগে এই সমস্ত নাচ করে এবং যারা নাচটা দেখায় তারা সারা রাত জেগে নাচটি দেখায় এবং এই নাচ দেখতে প্রত্যেকের খুবই ভালো লাগে আমাদের বলিউড গান বা আলাদা সোব অন্যান্য গানে নাচার থেকে এই সমস্ত নাচ সত্যিই খুব ভালো এবং এটা হচ্ছে প্রত্যেকটা গ্রামের একটা করে ঐতিহ্য সে ঐতিহ্যটা বহন করে থাকে আমাদের গ্রামের মানুষেরা এবং তারা এই নাচটি প্রত্যেক বছর একবারে হয়ে থাকে কিন্তু তারা প্রত্যেক খুব ভালো করে করে থাকে এই নাচটাও শুধুমাত্র শিব পুজোকে কেন্দ্র করেই এই নাচটি হয়ে থাকে